হ্যাঁ বলুন ম্যাডাম

আচ্ছা হ্যাঁ তাহলে বলুন বিষয়টা কি জানতে

হ্যালো হ্যাঁ আচ্ছা আচ্ছা ম্যাডাম এটা কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে

আচ্ছা আচ্ছা বুঝতে হ্যাঁ

কিছু আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ম্যাম এখানে যে কাজটা করবো কিছু পারিশ্রমিক পাওয়া যাবে তো আর তাও কিছু হুম ও আচ্ছা

আচ্ছা একদম ঠিক ম্যাডাম আচ্ছা তা এটা কতক্ষণ সময় দিতে হবে মোটামুটি বলতে পারবেন মানে যদি আমি কাজটার সঙ্গে অ্যাড হয় আমি যদি কাজটার সঙ্গে অ্যাড করতে চাই তাও কতক্ষণ সময় দিতে হবে তাও আমাকে হ্যাঁ একটু জানলে আমার পক্ষে ভালো হতো হ্যাঁ আমি তাহলে বাড়ির কাজকর্ম সেরে হয়তো আমি তো বাড়তি কাজ করতে ইচ্ছুক এবং আগ্রহী আছি আপনার সঙ্গে তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করবো আর আমাকে একটু বলুন কত ঘন্টা সময় দিতে হবে হ্যাঁ

হুম

আচ্ছা ম্যাডাম আমি তাহলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তাহলে বলবেন কবে কোন টাইমটা দিতে হবে আমি ইচ্ছুক আছি আমি যাবো ম্যাডাম হ্যাঁ ঠিক আছে আমারও কয়েকটা বান্ধবী করতে চায় আপনি নেবেন তো ম্যাডাম ঠিক আছে আচ্ছা হ্যাঁ

আচ্ছা আচ্ছা ওকে থ্যাঙ্ক ইউ ম্যাডাম